আমার এই স্যামসং এফ সিক্সটি টু ফোনটির কিছু নেতিবাচক দিক হল এর ব্যাটারির সময়সীমা খুব কম পর্যন্ত টেকে খুব তাড়াতাড়ি এর ব্যাটারি শেষ হয়ে যায় এবং ফোনটি ব্যবহার করার পর খুব গরম হয়ে যায় এছাড়া ফোনটি ব্যবহার করতে করতে প্রচণ্ড পরিমাণে আটকে যায়